হ্যাঁ ডাক্তারবাবু কথা বলছেন বলছিলাম আমি এই কিছু দিন আগে আপনাকে ডাক্তার দেখাতে গিয়েছিলাম তো আমার সমস্যাটা ছিলো যে হচ্ছে খুব পটি হচ্ছিলো আর এখন আপাতত ওটা ঠিক আছে কিন্তু এখন খুব পেটের যন্ত্রণা হচ্ছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আর সমস্যা বলতে ছাতির যন্ত্রণা হচ্ছে আর কিছু সমস্যা নেই আর ছাতির যন্ত্রণা যখন তখন হচ্ছে পেটের যন্ত্রণা প্রায় সব সময়ই হচ্ছে আর বমি হচ্ছে মাঝে মাঝে না এই সব কিছু হচ্ছে না শুধু বমি হচ্ছে মাঝে মাঝে আচ্ছা

না না তারপর থেকে এমনি লোকাল ডাক্তারের সাথে একটু যোগাযোগ করেছিলাম উনি একটু ওষুধ দিয়েছেন যাতে যন্ত্রণাটা কমে সেই যন্ত্রণার ওষুধ দিয়েছিলেন আর কিছু দেন নি তারপরে আপনার সাথে যোগাযোগ করতে বলেছিলো মানে সঙ্গেই যে একটা যন্ত্রণা কমে সেই জন্য ওর একটা ওষুধ দিয়েছিলো সেই ওষুধটাই খেয়েছিলাম তারপরে আপনার সাথে যোগাযোগ করছি আর টেস্টগুলো কি আপনার ক্লিনিকে গিয়েই হবে না অন্য কোথাও

হ্যাঁ পটি বন্ধ হওয়ার পরে এই সব সমস্যাগুলো দেখা দিচ্ছে কি বুঝতে পারলাম না আচ্ছা এটা মানে ওই সাত দিন পর থেকে প্রেশার একটু লো আছে আচ্ছা ঠিক আছে তাহলে কবে যাবো আচ্ছা আমি আচ্ছা ঠিক আছে তাহলে আমি রবিবার দিনে রবিবার দিনে যাবো রবিবার দিলে কখন গেলে পাবো সকালে না বিকেল আচ্ছা ঠিক আছে আমি তাহলে ফোন করে নাম লিখিয়ে নেবো রবিবার দিনে আসছি তাহলে